হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কিটো আছে ভাল বুট আছে পাঁচশো সাড়ে পাঁচশো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ স্যান্ডেল হচ্ছে ও তিনশো সাড়ে তিনশো হাওয়াই চটি হাওয়াই চটি ওই একশো কুড়ি টাকা

আচ্ছা ঠিক আছে হ্যাঁ লিখে নিচ্ছি হ্যাঁ লিখে নিচ্ছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে

ঠিক আছে তো চিন্তা করতে হ্যা চিন্তা করতে হবে না আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পেয়ে যাবে